আমি একদিন একটা বাসে যাচ্ছিলাম যেতে যেতে একজনের তার আমার পাশের সিটে বসে ছিল তার ব্যাগটা আমার পাশে রয়ে গেছিল তাতে তার অনেক পয়সা এমনিও অনেক কাগজপত্র তার ব্যাগে থাকাকালীন তাকে সে এক জায়গায় নেমে গেল আমার তাতে তাকে দেখে মনে হল যে না তার ব্যাগটা আমাকে তার ফেরত দেওয়াটা উচিৎ আমি তার ব্যাগ থেকে দেখলাম ব্যাগটা খুলে তার আধার কার্ডটা দেখে আধার কার্ড থেকে ফোন নম্বর বের করে তাকে আমি ফোন করলাম করে তাকে আমি তার ওই ব্যাগটা ফিরিয়ে দিলাম সে তাতে সে খুব খুশি হয়েছিল এবং বলল আমি এই ব্যাগটা আমার খুব দরকারি ছিল তার জন্য তাকে খুব আমাকে সে খুব অনেক ধন্যবাদ দিয়েছিল এই কাজের জন্য আর থেকে আর একবার থেকে আমার একজন যখন বাবা খুব অসুস্থ হয় সে আমাকে কথা দিয়েছিল যে সে আমাকে কথা দিয়েছিল আমি যাতে তাকে ভালোভাবে সুস্থ রাখি এবং বিছনায় শয্যাশায়ী হয়েছিল তাকে আমি খুব সাজসজ্জা করে ভালো করে রাখতাম তাকে সুস্থ করে রাখতাম দিয়ে যে যখন গত হল তাকে ভালোভাবে রাখতে পাড়ার লোক আমাকে বলল যখন সেই কাজের জন্য আমি খুব গর্বিত হলাম